আমার জেলার নাম পশ্চিম মেদিনীপুর আমি পশ্চিম মেদিনীপুর জেলারই মেয়ে তাই পশ্চিম মেদিনীপুরে অন্তর্গত যে যে স্থানগুলো আছে সবগুলোই আমায় যেতে হয় যেতে হয় মেডিকেল কলেজ যেতে হয় হসপিটেল ওইখানের অন্তর্গত আছে আপনার মানে সুপার ফেসিলিটি একটা হসপিটাল আছে মেদিনীপুরে আমাদের কাছেই সব সময় মেদিনীপুর যেতে হয় বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের তেমন যোগাযোগ ব্যবস্থা নেই আমাদের বাড়ির গ্রামের দিকে মেদিনীপুর যেতে হলে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের বাসে লাগে আড়াই ঘন্টা ফিরতে আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা লাগে অর্ধেক সময় গাড়িতে সিট পাওয়া যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁকুনি রাস্তার মধ্যে রাস্তা শুধুই বাম্পার দুদিন ছাড়া রাস্তার কাজ হচ্ছে সাধারণ মানুষকে অনেক পরিশ্রম করতে হয় যারা দৈনিক প্যাসেঞ্জারি করে দৈনিক যাদের জীবন যাত্রা অফিস যায় তাদের তো মানে শরীরে রাস্তার ওই মানে বেড়ালেই মানুষের গা হাত পা সব ব্যথা হয়ে যাবে রাস্তার যা জার্নি তার জন্য মেদিনীপুর জেলা সব থেকে অনুন্নত জায়গা হচ্ছে রাস্তা একটা কেশপুর বলে একটা জায়গা আছে ওখান থেকে পেড়িয়ে কেসুরগেড়িয়া সেখানে সাধারণ বৃষ্টির জল হলেই জল জমে যায় গাড়ি যোগাযোগ বিছিন্ন হয়ে যায় আমাদের সাধারণ মানুষদের তার ওপর দিয়ে যাতায়াত করা খুবই অসুবিধা হয় ওই জন্যই তখন মেদিনীপুর যাওয়ার রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জায়গা হল বিশ্ববিদ্যালয় সেখানে মানুষের প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে যেতে হয় পড়াশুনার ক্ষেত্রে তাই চাই একটু রাস্তার সুব্যবস্থা করুন